ঝাড়গ্রাম জেলার স্থানীয়ভাবে কিছু খেলাধুলা এবং বিনোদনমূলক ক্রিয়াকলাপ অত্যন্ত জনপ্রিয় এই কাজগুলি স্থানীয় সম্প্রদায়ের মানুষ এবং ঐতিহ্যকে গুরুত্বপূর্ণ অংশ হিসাবে প্রভাব রাখে ঝাড়গ্রাম জেলার অন্যতম কিছু এই কিছু খেলা হল ফুটবল ক্রিকেট কাবাডি ইত্যাদি এটি প্রকৃতির পাশাপাশি এইসব খেলাধুলা প্রকৃতির পাশাপাশি মানুষের সম্পর্ককে একত্রিত করে তোলে এই খেলাধুলোয় মানুষকে প্রচুরভাবে আকর্ষণ করে যাতে ঝাড়গ্রামের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রিত হতে পারে এবং এ খেলাতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সুযোগও নিতে পারে এই প্রতিষ্ঠানগুলির মাধ্যমে স্থানীয় সম্প্রদায়ের মানুষ বিশেষ অবদান রাখে এবং একদিকে ঝাড়গ্রামে প্লাস্টিক ও দূষণমুক্ত করার জন্য কঠির কঠিন প্রচেষ্টা চলছে এখানে একটি অনুষ্ঠানের মাধ্যমে প্লাস্টিক ও দূষণমুক্ত করা প্লাস্টিক ও ন ঝাড়গ্রামকে দূষণমুক্ত রাখা হয় যেটি স্বচ্ছ ভারত অভিযান এই অভিযানে মানুষ নানানভাবে অংশ নেয় এছাড়াও ঝাড়গ্রামে বছরে বিভিন্ন সময় বিশেষ উৎসব উদযাপিত হয় যেমন টুসু মেলা বিনোদন মেলা মাট মেলা এবং স্থানীয় সম্প্রদায়ের মানুষ হিসাবে এইসব মেলাগুলি প্রচলিত হয় এবং এইসব মেলায় মানুষ একত্রিত হয়ে কাজ করে এবং তাদের জেলাকে অনেক বড়ো করে তোলে